আমার রবীন্দ্রনাথ আমার প্রিয় কবি তিনি অনেক বই লিখেছেন অনেক রচনা লিখেছেন অনেক উপন্যাস লিখেছেন সেই জন্য আমি রবীন্দ্র্রনাথকে খুব কী হ্যাঁ রবীন্দ্রনাথ শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছেন নোবেল পুরস্কার পেয়েছেন নোবেল পুরস্কার পেয়ে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছেন এক টি বিনা এইটি একটি বিনা পয়সায় সবাই পড়তে পারে এইটি একটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় এই জন্যে তিনি আমার প্রিয় কবি